প্রত্যেকটা মানুষের যেমন খাওয়ার সঙ্গে সঙ্গে পানীয় কিছু একটা পান করা উচিত যেমন সকালে উঠে একটু গরম জলে লেবু দিয়ে লেবু মধু দিয়ে এটা সকাল থেকে শুরু করা উচিত তারপরে যেমন একটু চিনি ছাড়া চা সেটা অ্যাফ্রেশ হতে পারে ব্ল্যাক কফি হতে পারে আদা চা হতে পারে যেমন যে যেমন যেটা খেতে পারে সেটা খাওয়া উচিত যেমন আমি সকালে উঠে একটু মানে মধু দিয়ে লেবু দিয়ে গরম জল খাই তারপরে একটু চা খাই চিনি ছাড়া চাও হতে পারে সেটা অ্যাফ্রেশ হতে পারে যে কোনও একটা খেয়ে নিই তো খাবারের পর পরই যেমন মনে হলো যে একটু হালকা আদা চাও খাওয়া যায় কি সেটাও খাই আর যেমন বাড়িতে লোকজন আসলে আর কী একটু দুধ চা বানিয়ে দিই সেটা দুধ দিয়ে দুধটা ফুটে উঠলে একটু আদা দিয়ে একটু মানে চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে তার সঙ্গে সঙ্গে একটু এলাচ দেওয়া যায় ওর ওর সঙ্গে এটা দিই যেমন একটু শরবত বানাতে ইচ্ছা করলো গরমে যখন খুব গরমে হাঁসফাঁস করছে মানুষ তখন একটু লেবু একটু হচ্ছে চিনি দিয়ে হালকা একটু শরবত বানিয়ে সেটা খাওয়া যেতে পারে তো এটা